লবঙ্গ রেস্টুরেন্ট আমি উলুবেরিয়া থেকে বলছি আমার বাড়ি উলুবেরিয়া হাটের ভিতরে আমি আপনার দোকান থেকে কিছু খাওয়ারের অর্ডার দিতে চাই যেমন আমি বিরিয়ানি

ভেজিটেবিল চপ চিকেন চাপ ইত্যাদি খাবার নিতে চাই আপনার খাবারের রেটগুলো যদি আমকে একটু বলেন তাহলে আমি খুব উপকৃত হই আমার বাড়িতে পাঁচজন মেম্বার আছে এবং পাঁচজনের জন্যই আমি খাবার প্যাক করতে চাই পাঁচ প্যাকেট বিরিয়ানি এবং দশটা ভেজিটেবিল চপ এবং মোগলাই খেতে চাইছি এখন আপনি অর্ডার দিয়ে দিন অর্ডারটা নিয়ে নিন আমি আপনাকে অনলাইন পেমেন্ট হয়ে যাবে না আপনারা কি হোম ডেলিভারি করেন

হ্যাঁ আমি চাইছি যে খাবারটা যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় কতোটা সময় লাগবে আপনার আসতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যে কটা খাবার বললাম ও কটাই প্যাক করিয়ে দেবেন পাঁচ জায়গায় প্যাক হবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি প্যাক করে পাঠিয়ে দিন হ্যাঁ আমার বাড়ি এ আমার কা বাড়ি ওই আপনি উলুবেরিয়া বাজারের মধ্যে এসে আমাকে ফোন করে নেবেন আমি আপনাকে প্রপার গাইড করে দেবো ফোন ফোন মাধ্যমে হ্যাঁ আপনি লোক পাঠিয়ে দিন কোনো ব্যাপার না আমি লোকের হাতেই পেমেন্ট করে দেবো ও যদি অনলাইন বলেন তো অনলাইন করে দেবো না হলে ক্যাশ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনাদের রেস্টুরেন্ট কি কতো দিন মানে প্রতিদিনই খোলা থাকে না কোনো দিন বন্ধ ফন্ধ থাকে কেন আমি তো চাইছি আপনার রেস্টুরেন্টে যখন আমার অসুবিধা হবে তখন আমি আপনার ওখান থেকে অর্ডার করে নিতে পারবো কেন বাড়িতে তো সব সমায় খাওয়ার তৈরি করাটা হয় না মাঝে মাঝে আপনার রেস্টুরেন্ট থেকে অর্ডার করবো ওই জন্য বলছিলাম না না ঠিক আছে এমনি কোনো প্রবলেম নেই আপনি এক কাজ করুন আপনি থালে তাড়াতাড়ি যতোটা সম্ভব তাড়াতাড়ি খাবারটা পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আপনি আসুন না এলে ফোন করুন না আমি আপনাকে প্রপার গাইড করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনি পাঠিয়ে দিন লোক পাঠিয়ে দিন কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চাইছি যে যতোটা তাড়াতাড়ি সম্ভব চলে আসুন হ্যাঁ হ্যাঁ ঘন্টা খানেকের মধ্যে চলে আসুন খুব সুবিধা হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে